আমি পেন্সিল স্কেচ করতে পারি আপনি আমার প্রথম অঙ্কন এবং শেষের মধ্যে পার্থক্য দেখতে পারেন একই ক্রমে আপ এইভাবে পার্থক্য দেখতেই পারেন সহজে ওয়েবসাইটও খুঁজে পাওয়া যায় এগুলো ইউটিউব থেকেও শেখা যায় লাইট সেল সহজ কাজের যুক্ত ইস্থাপনা এবং শুরু করার আদর্শ আজ তেইশ দিনের থেকে বেশি হয়েছে এমনি শেখান আমি নীল পেন্সিল স্কেচও করি কারণ যখন আমার কোনো ভুল মুছে ফেলার দরকার হয় একবার আমি এই স্কেচটি নিয়ে খুশি হলেও অনেক মু ফুল মুছে ফেলার দরকার নেই এইবার আমি স্কেচটি নিয়ে খুশি হলেও আমি এটির ওপর কালো রঙের কালি লাগাই এবং তারপর এটি কালো সাদ এবং সাদা সিটিয়ে কম্পিউটারে স্ক্যান করি একটি কালো রেখাগুলো তুলি তুলে নেই এবং নীলকে উপেক্ষা করে যার এবং চর্বিযুক্ত মোকাবিলার থেকে সংরক্ষণ সং সংরক্ষণ থাকে আবার স্কেচ থেকে পেন্সিল স্কেচিং শেখা শুরু হই চোখ নাক চুল এবং অন্যান্য অংশের মতো ছোটো অঙ্কণ আঁকা যেতে পারে

তারপর এটি সত্যিকারের জিরো ট্রাস্ট প্লাটফর্মের জন্য ম মাইক্রো সেগমেন্টেশান যে টিএনএ ডিএনএস ফায়ার ওয়াল এবং বিশেষ যোগ্য হোম একত্রিত করুন আবার পেন্সিল স্কেচ দিয়ে শুরু হলেও মৌলিক আপলোডগুলি ছায়াও আঁকার জন্য আপনার যা দরকার তা হলো একটি এইচবি এবং টুবি একটি এইটবি বা সিক্সবি অন্ধকার এলাকা করতে করতে চোখ বা চুলের মতো এটি সমস্ত ধরনের শিল্পের মধ্যে সবচেয়ে সহজ কারণ আপনি যখন এই সুন্দর পৃথিবীতে প্রবেশ করবেন তখন প্রথম একটি প্রথম পদক্ষেপ তারপরে এই গ্রাফাইট এবং কাঠকয়লাও স্কেচ স্কেচের জন্য হয় ল্যাপটপ এবং বিভিন্ন বিষয়ের ফটো কালো এবং সাদা করুন এটি আপনার রেফারেন্স ফটো হতেও পারে হবে এই পদ্মক্ষেপটি খুবই গুরুত্বপূর্ণ এখন আপনাকে সম্পূর্ণ রূপে আপনার রেফারেন্স ফটোটি পর্যবেক্ষণ করতেও হতেও করতেও হবে এবং আপনার বিষয়ের একটি রূপরেখা আঁকা যেতে পারে বিভিন্ন বিষয়ের অংশের মধ্যে স্থান সম্পর্কে বিশেষভাবে যত্নও নিতে হবে নীল স্কেচটি বেশি ভালো পেন্সিল স্কেচ অ নীল স্কেচ প নীল পেন্সিল স্কেচ এটাই ব্যবহার করে থাকি